আমি এখন কিছু খাবার জিনিসের নাম বলছি সেগুলো হলো ভাত মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও ফেনা ভাত খিচুড়ি মুগ ডাল মটর ডাল পাতলা মুসুর ডাল অড়হর ডাল মাসকলাই ডাল রুই মাছের মুড়ো দিয়ে বিউলির ডাল খেসারির ডাল খেসারির ডালের পকৌড়া মসুর ডালের পকৌড়া কুমড়ো ভাজি পটল ভাজি আলু ভাজি উচ্ছে ভাজি ঝিঙে ভাজি স্কোয়াশ ভাজি কারিপাতা ভাজি নিমপাতা ভাজি সজনে পাতা ভাজি লাউ শাক লাল শাক মুলো শাক ডাঁটা শাক কুচু শাক হেলেঞ্চা শাক পালং শাক বারোমিশালি শাক নিরামিষ সবজি তারপর হলো আলু পটলের দোরমা পনির আলুর রসা মোচা ঘণ্ট ধোকার ডালনা আলু পটলের ডালনা সয়াবিন আলুর ডালনা সজনা চচ্চড়ি ঝিঙে পাতুড়ি কুমড়ো বটি বিভিন্ন সবজির ঘ্যাঁট রুই মাছের ঝোল কাতলের কালিয়া ইলিশ ভাপা শিং মাগুড়ের পাতলা ঝোল ডাব চিংড়ি ভেটকি পাতুরি পাবদা কালিয়া গুঁড়ো মাছ চচড়ি সাটি মাছের সানা সরিষা পা চাপিলা পাঁঠার মাংস কষা মুরগির মাংস ইত্যাদি